হ্যাঁ বল ফোন করেছিস হ্যাঁ বল বল হ্যাঁ হ্যাঁ অনেক দিন হয়েছে প্রায় এক মাস হতে হতে যায় কেন কীসের কীসে রিচার্জ করবি তুই হুম হুম এখন সব সব সবই বাড়িয়ে দিয়েছে দু দু মাসের প্রায় তিন মাসের যে প্যাকেজ আছে সেটাও বাড়িয়ে দিয়েছে তারপরে যে এক মাসের প্যাকেজ ওটাও বাড়িয়ে দিয়েছে চব্বিশ দিন আঠাশ দিন দিনগুলো ঠিক রয়েছে কিন্তু তোর টাকা বাড়িয়ে দিয়েছে সব কম্পানি এয়ারটেলও বাড়িয়েছে জিওও বাড়িয়েছে ভোডাফোনও বাড়িয়েছে কিন্তু ভোডাফোনে ওই তোর রাত্রি বারোটা থেকে ছটা পর্যন্ত তোর হচ্ছে আনলিমিটেড ফাইভ জি দেয় এটাই একটা ভোডাফোনে তোর সুবিধা রয়েছে বুঝেছিস তো আর বাকি তোর এয়ারটেল আর জিও পুরো সেম করে দিয়েছে আস্তে আস্তে ইউসার বাড়ছে না ইউসার বাড়ছে তারপরে ফোর জি এখন তো ফোর জির জামানা ফাইভ জিও ঢুকিয়ে দিয়েছে তা এতে এই লোকে কী করছে আনলিমিটেড ইউস করেই যাচ্ছে করেই যাচ্ছে থাকে এই ফাঁকে এরা বাড়ি কিছু জানে তো এখন তো এখনকার দিনে মানুষ তো নেট ছাড়া চলতে পারে না মানুষের হাতে ফোন না থাকলে এখনকার দিনে মানুষ চলতে পারে না ওই জন্য এরাও ভাবছে নে আমাদেরও ইনকাম হয়ে যাক

হ্যাঁ এখন তোর ওই তিন মাস করে দিয়ে মধ্যে যে চুরাশি দিনটা আছে ওটা তোর করে দিয়েছে এখন নশো টাকার মতো করে দিয়েছে ওটা আমি তো তিন মাসই মারি ওটা দেখলাম এখন নশো টাকার মতোন করে দিয়েছে প্রায় কতো টাকা অনেকটা মানে ভালোই বাড়িয়েছে প্রত্যেকটা রিচার্জে প্রায় পঞ্চাশ ষাট টাকা একশো টাকা করে মতো বাড়িয়ে দিয়েছে কিন্তু এই দিকে যা দিচ্ছিলো আগে সেমই দিচ্ছে দেড় জিবি করে যেটা দিচ্ছিলো সেটা দেড় জিবি করে দিচ্ছে যেটা দু জিবি করে দিচ্ছে সেটা দু জিবি করেই দিচ্ছে দিনও এরকম এমন নয় যে দিন বাড়িয়েছে দিনও হচ্ছে তোর যেরকম ছিলো সব সেমই রেখে দিয়েছে দিনও দিনেও কোনো আলাদা কিছু নেই হুম তো না তুই রিচার্জ না করে কি থাকতে পারবি রিচার্জ না করে রিচার্জ তো করতেই হবে কিছু করার নেই করতে হবে আরকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ